রাষ্ট্রীয় পরিবহনের মান খুবই ভালো কারণ পরিবহন ব্যবস্থা এখানে খুব ভালো এখানে আপনি উড়োজাহাজ পাবেন জলেও জাহাজ পাবেন রেলপথের ভালো ব্যবস্থা রয়েছে বাস অটো গাড়ি এবং যদি আপনি পার্সোনাল গাড়ি করতে চান সেটাও পাবেন তো যাতায়াত ব্যবস্থা যেহেতু ভালো এখানে পরিবহন ব্যবস্থা খুব ভালো মানুষ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে এবং এটা খুবই সাশ্রয়ী ভারতের আপনি যে কোনো জায়গায় যদি যান আপনি ট্রেনের যদি দেখেন ট্রেনের ভাড়া অনেক কম তুলনামূলকভাবে অনেক কম আপনি যদি জেনারেল সিটে টিকিট কাটেন এবং যান সেখানে মাত্র যদি পুরুলিয়ার থেকে কলকাতা যান বা কলকাতার থেকে পুরুলিয়া যদি আপনি ঘুরতে আসেন সেখানে আপনি দেখবেন যে দেড়শো টাকার মধ্যে আপনি ঘুরে মানে আপনার যাতায়াত ব্যবস্থাটা হয়ে যাবে তো এইখান ভারতের ভ্রমণ কিন্তু খুবই সাশ্রয়ী এবং ভারতে তো ভ্রমণের জায়গাও প্রচুর রয়েছে প্রচুর ইতিহাস রয়েছে ভারতে এবং এটা অনেক ঐতিহাসিক জায়গা এবং এখানে দিল্লি দিল্লির মতন জায়গা রয়েছে কলকাতার মতন জায়গা রয়েছে দার্জিলিং রয়েছে তো ভারত খুব সাশ্রয়ীও